হ্যাঁ আমি আশেপাশের পাঁচ জনের নাম বলতে পারব সেগুলি হল অভিজিৎ পড়িয়া রঞ্জিত মল্লিক অসীম ঘোষ চন্দন চক্রবর্তী টুশি মণ্ডল